হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ বলুন ফোন করে কতোক্ষণ চুপ করে থাকছেন তাড়াতাড়ি বলুন কী বলছেন আমার দোকানে অনেক কাস্টোমার আছে সব সামগ্রী বলতে আপনার কী প্রয়োজন সব সামগ্রী বলতে জিনিস জিনিস সেই রকমই সব সব কিছুই তো আছে বই খাতা পেন এই জ্যামিতি বক্স রুল রাবার যতো প্রয়োজনীয় জিনিস স্কুলে টিফিন বক্স বোতল যাবতীয় সব জিনিসই আছে আমার দোকানে আপনি আপনি কী নিবেন না না ওই হোলসেলারের মতো বিক্রি করি আর যাদের হয়তো একেকটা দু একটা প্রয়োজন তারাও নেয় সব রকমই পাওয়া যায় হোলসেলারও পাওয়া যায় আর এরকমও পাওয়া যায় আপনার কী রকম প্রয়োজন আপনার কি দোকান আছে না আপনি বাচ্চার জন্য নেবেন না যদি একেকটা নেয় তাহলে সেইভাবে দাম একটু বেশি পড়বে আর যদি হয়তো ছটা নিলো বা এক ডজন নিলো তাহলে সেখানে একটু দামটা কম পড়বে আমাদের কেনা দামের মধ্যে দিতে পারবো ওই কিছু অল্প কিছু লাভ রেখে আর যদি ভাবেন যে না আমি একটা খাতা নেবো খোলার দাম কেনা দামে কেনা দামে নেবো কিন্তু সেটা তো পারবো না বুঝলেন এবার আপনি কেমন নেবেন কেমন দামের মধ্যে নেবেন আপনি ও এ আপনি এক কাজ চলে আসুন আমার দোকানে এসে ও সাক্ষাতে কথা হবে দাম বলতে ওই একেকটা একটা খাতা নিতে গেলে আপনার ওই তিরিশ টাকা করে নিয়ে পড়বে আর যদি ছটা বা এক ডজন নিতে চান তাহলে সেখানে আমি পঁচিশ টাকা করে নিতে পারবো এটাই পার্থক্য একটা যদি পেন কেনেন তাহলে পাঁচশো টাকা এক প্যাকেট নিতে গেলে সেই পেনের দাম ষাট টাকা নিতে হ্যাঁ আপনার পঞ্চাশ টাকা নিতে পারবো এর ও এটাই সুবিধা আর তাছাড়া একটা একটা নিতে গেলে আপনার তো মানে দাম একটা বেশি লে লাগবেই আর সেই একসঙ্গে বেশি নিতে গেলে দামটা একটু কম পড়বে কিন্তু জিনিসটা ভালো পাবেন সব রকমই জিনিস আছে সব রকম জিনিসই পাবেন জিনিসগুলো ভালো পাবেন কোনো অসুবিধে নেই চলে আসুন সব রকম সব রকম জিনিস পাওয়া যায় ক্লাসমেট পাওয়া যায় তারপরে আপনার নরলাম যতো রকম কম্পানির আছে সব রকমই পাবেন হুম মিল্টনের বোতল আছে আপনি যে প্রকারের বোতল নিবেন আপনার যেরকম নরমাল জলের বোতল কোম্পানি ব্রান্ডেড মাল সব রকমই আছে আপনার যেটা দরকার আপনি সেইটা নিতে পারেন ঠিক আছে আপনি দোকানে এসে কথা বলেন হ্যাঁ আমি এখন ফোনটা রাখছি